বলছি যে দাদা আমাদের এই রুটটায় তো প্রচুর জ্যাম হয়ে গেছে আমার একটা আর্জেন্ট মিটিং আছে দেখুন না যে এই রাস্তাটা একটু ফাঁকা করে বা ফাঁকা করা যায় কি না না তো অন্য রাস্তায় চলুন না তো আমার পৌঁছাতে কতো সময় লাগবে আরেকটু আমাকে প্লিজ বলুন আমার খুব দেরি হয়ে যাচ্ছে